প্রথমে আঁকা যে শিখবে তাকে তার সুব্যবস্তার জন্য একটি মাস্টার দিতে হবে এবং তার বয়েসটাও দেখতে হবে যে তার কতো বয়েস পাঁচ বছর বয়েস আমার একটি ছোটো বাচ্চা রয়েছে তাকে মাস্টার মশায়ের কাছে আঁকা শিখাতে ভর্তি করলাম এবং প্রথমে তার যা ভর্তি করতে সরঞ্জাম লাগে খাতা রঙ পেনসিল দিলাম এবং সে স্যারের কাছে পড়তে বসলো আঁকতে বসলো এই আঁকা আস্তে আস্তে শিখতে থাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সে যেন আঁকা প্রত্যেক দিন আঁকতে বসে দুবার করে অন্তত বসে তবেই তার উৎসাহ বাড়বে এবং লক্ষ্য করতে হবে যে সে ঠিকঠাক আঁকছে কিনা অন্যমনস্ক হচ্চে কি না তার যা প্রয়োজন তাকে তা দিতে হবে আঁকা জিনিসপত্র এইভাবে তার উৎসাহ বাড়বে এবং স্যার যখন যা বলবে তাকে পরামর্শ স্যারের কথা শুনতে হবে এবং যখন যা আসবে পরীক্ষা নিরীক্ষা তার পরীক্ষায় তাকে বসাতে হবে এইভাবে তার আগ্রহ বাড়বে পরামর্শ ভালোভাবে দিতে হবে যে তুমি আঁকলে দেখবে না সবাই তোমাকে খুব ভালোবাসবে এবং তুমি ভালো ভালো উপহার নিয়ে বাড়ি আসবে তখন সবাই তোমাকে বাহবা দেবে এইভাবেই তার উৎসাহ বাড়তে থাকবে